হ্যালো তুমি কি দার্জিলিংয়ের উকিল হ্যাঁ ওই তো স্বামী স্ত্রী দুজনের গন্ডগোল ঝামলা হচ্ছে তার জন্যই তো সেই তার জন্য আমিও তো একটা উকিল ওই জন্য চেষ্টা করছি ও বউটা ডিভোর্স চাইলে হবে স্বামী দিতে এ বউটাই দিতে চাইছে না স্বামী দিতে চাইলে হবে যাতে মেটানো যায় তাই করতে হবে স্বামীটার একটু বেশি চাপচোপ মার ধোর তোর করতে লাগলে এমনিতে আপন ইচ্ছায় মিমাংশায় আসবে তা সেই তা সেই ওইটা আগে চাপ দিতে হবে যে যদি চাপে তখন যদি কথায় না আসে তখন মারপিট করতে হবে

হ্যাঁ তা হোক হ্যাঁ ঠিক আছে দুই পক্ষের মানুষ ডেকে তাহলে সেটাই বসাবসি করা হোক মেয়ের বাাড়ির লোক বা লোকজন বা ছেলের বাড়ির লোকজন হ্যাঁ মেয়ের বাড়ির লোকজন তো চাইছে না যে মেয়ে ডিভোর্স দিক ছেলের বাড়ির লোকজন চাইলে হবে তাহলে সেটা কখন বসাবসি হবে সেটা আগে দেখুক ওরা একটা সিদ্ধান্ত নিক ওদের বলা বলা হোক ওরা একটা সিদ্ধান্ত দিক বা সময় দিক হুম ঠিক আছে ঠিক আছে হ্যালো ঠিক আছে